প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত বাংলা ভাষার কিছু সাধারণ বাক্যাংশ এবং বাগধারা আছে যেগুলি হল প্রতিদিনের কথোপকথনে আমরা কিছু কিছু বাক্যাংশ ব্যবহার করে থাকি যেগুলি হচ্ছে কী করছ কেমন আছ খেয়েছ না আর সবথেকে আমরা বাঙালিরা যেটাই ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মা মা হচ্ছে আমাদের একটি বিশেষ শব্দ আর আমরা নানান ধরণের শব্দ ব্যবহার করে থাকি আমাদের এই চলতি জীবনে এগুলি হচ্ছে সাধারণ বাক্যাংশ এবং বাগধারা